আমাদের দৌড়ানোর জন্য স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি খুবই প্রয়োজন আমাদের জীবনে আমরা প্রতিদিন মাঠে যাই বন্ধুরা মিলে দু কিলোমিটার প্রায় প্রতিদিন আমরা দৌড়াই এবং এই দৌড়ানোর জন্য আমাদের স্ট্রেনথ এবং ফ্লেক্সিবিলিটি জীবনে খুবই প্রয়োজন আমরাো প্রতিদিন ব্যায়াম করি জিমনাস্টিক করি এক্সারসাইজ করি তার থেকে আমাদের শক্তি হয় এবং আমরা স্ট্রেনথ পাই আমাদের রুটিন হচ্ছে স্ট্রেনথ রুটিন হচ্ছে স্ট্রেচিং রুটিন হচ্ছে আমরা সকালে এক ঘন্টা এবং রাতে দু ঘন্টা এবং বিকালেও দু ঘন্টা দৌড়াই আমরা সকলে বন্ধুুরা মিলে মাঠে যাই এবং সবাই একসঙ্গে দৌড়াই এটি আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় একটি জিনিস আমরা রুটিন করি এবং সেই রুটিন অনুযায়ীই আমরা দৌড়াই